হ্যাঁ আমরা একটি গেম তো কখনোই পরিবর্তন করতে পারি না যেরকম গেম থাকে ফোনে অথবা ল্যাপটপে সেই গেমটাই আমাদেরকে খেলতে হয় ওখানে আমরা কোনো রকম পরিবর্তন করতে পারি না এমন কি মাঠে যখন আমরা যাই সে পর্যাপ্ত পরিমাণে অনেক ছেলেরা থাকে না যেমন এগারোজন করে বাইশজন যেটা আমাদের ফুটবল খেলার সময় দরকার হয় সেটা থাকে না অনেক সময় পাঁচজন অনেক সমায় দশজন দশজন করে বারোজন করে থাকে সেখানে দশজন যদি থাকতে হয় থাকে সেখানে পাঁচজন পাঁচজন করে বা বারোজন থাকলে ছজন ছজন করে টিম করে আমাদেরকে খেলতে হয় ফুটবল সেই ক্ষেত্রে আমরা গেমটিকে পরিবর্তন করতে পারি সেই হিসাবে কিন্তু ফোনে বা ল্যাপটপে যেই গেমটা থাকে যেই ফিচারটা থাকে সেইটাই আমাদেরকে খেলতে হয় আর আলাদা করে পরিবর্তন করে আমরা কখনোই খেলতে পারি না সেই গেমটি আর নিজস্ব সামগ্রী তৈরি করার চেষ্টা হ্যাঁ নিজেরা ফুটবল মাঠে বা ক্রিকেট মাঠে আগেকার সময় আমাদের ক্রিকেটের ব্যাট বলতে কিছু ছিলো না বা উইকেট থাকতো না বা অনেকের কাছে বল থাকতো না সেই ক্ষেত্রে আমরা কাঠের টুকরো দিয়ে তিনটে উইকেট বানিয়ে ক্রিকেট খেলতাম বা কাঠের কোনো কাঠের ইয়ে দিয়ে আমরা ব্যাট বানিয়ে খেলতাম অনেকের কাছে বল থাকতো না অনেকের কাছে ব্যাট থাকতো না সেই হিসাবে কোনো রকম যেটাই পেতাম আমরা সেটা দিয়েই খেলতাম এখন সবার কাছে ব্যাট আছে বল আছে কিন্তু সেই সময় আমাদের কাছে অনেকের কাছেই ব্যাট বল ফুটবল থাকতো না হ্যাঁ ক্রিকেট খেলার সময় প্যাড দরকার হয় অনেকের কাছে সেই সময় প্যাড থাকতো না সেই সময় কলা গাছের খোলা দিয়ে আমরা সুতো ভরে সেটাকে পায়ে লাগিয়ে প্যাড বানিয়ে খেলতাম অনেকের কাছে ব্যাট থাকতো না কাঠের টুকরো দিয়ে ব্যাট বানিয়ে আমরা খেলতাম যারা ফুটবল খেলতে ভালোবাসত অনেকের বাড়িতে ফুটবল থাকতো না সেই সময় ক্লাবে ধরো ফুটবল থাকলেও সেই ফুটবল দিয়ে খেলা হতো বা অন্য যেগুলো পেতাম সেগুলো দিয়েই খেলা হতো এই সব আমরা গেমটি গেমের সামগ্রী আমরা পরিবর্তন করতে পারি কিন্তু ভিডিও গেম এ ফোনে ল্যাপটপে যেগুলো থাকে সেগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারি না যেরকমটি থাকে সেরকমটাই আমরা খেলতে হয়